হ্যাঁ ফোন করেছিলাম ওই রিচার্জের দাম বেড়ে গেছে নাকি শুনছি তাই আরে আমি সেই আগের দিন বাবার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে তো বাবার ফোনে এয়ারটেলের সিমের রিচার্জ করতে গিয়েছিলাম তো যেটা একশো নিরানব্বই টাকা ছিলো আনলিমিটেড কল আঠাশ দিন সেটা তিনশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে

হ্যাঁ বল আচ্ছা

হ্যাঁ রেল ও আমাকে হ্যাঁ

না আমি ওই রিচার্জ করতে গিয়েছিলাম এরকম বাবার ফোনে এবার আমি তো জানতাম না তার জন্যেই তোকে ফোন করেছিলাম যে কতোটা কী রিচার্জ বাড়িয়েছে জানতিস তাই আমি

ওস তাহলে তো অনেকটাই বাড়িয়ে দিয়েছে ও তা আচ্ছা আচ্ছা

তাহলে আর কী করা যাবে আমাদেরকে ওই তালে রিচার্জ বাড়ানো এটাই করতে হবে সব যখন বাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেটাই তো এখন সবাই জানে হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ রাখলাম তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ